কৃষি সম্পূর্ণভাবে নির্ভর করে প্রকৃতির উপর প্রকৃতিমাতা বিরূপ হলে তার প্রভাব পড়ে সমস্ত ক্ষেত্রে এমনকি চাষের উপর অনেকখানি প্রভাব ফেলে তাহলেও বিভিন্ন কৃত্রিম উপায়ে বা নানারকম পদ্ধতিতে চাষি ভাইয়েরা চাষ করে থাকেন আমাদের দেশ প্রধানত গ্রীষ্মপ্রধান দেশ তাই গ্রীষ্মকালে খুব একটা চাষ বাস হয় না বললেই চলে এই সময় বিভিন্ন জেলায় জলাজমিতে কিছু কিছু ধানচাষ করা হয়ে থাকে তাছাড়াও কিছু গ্রীষ্মকালীন সবজি যেমন কুমড়ো পটল ঢ্যাঁড়শ শসা তরমুজ শাক ও নানা ধরনে নানা ধরনের সবজি চাষ হয়ে থাকে বর্ষাকালে সাধারণত ধানচাষের উপরেই প্রাধান্য দেওয়া হয় তাছাড়া যে সমস্ত গ্রীষ্মকালীন সবজিগুলো চাষ হয় সেগুলো সাধারণত এই সময়ে হয়ে থাকে শীতকালে ধান কাটা হয়ে গেলে আলু টমেটো গাজর ও বিভিন্ন ধরনের পুষ্টিকর শাক শাক সবজি চাষ হয়ে থাকে এই চাষ করতে গিয়ে বিভিন্ন রকমের জৈব ও কীটনাশক সার প্রয়োগ করতে হয় পোকামাকড় থেকে বাঁচানোর জন্য যদিও এগুলো শরীরের জন্য খুবই ক্ষতিকর সবজি চাষ ছাড়াও আছে নানা ধরনের ফুল চাষ এরা সাধারণত শীতকালে হয়ে থাকে তাই নানারকম সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়ে শস্য রোপণ করলে লাভ তুলনামূলক ভালোই হয়